স্টেডিয়াম গ্রাউন্ড অ্যারেনাগুলিতে পরিচালিত স্থানীয় বা জাতীয় ইভেন্টগুলি হলো ক্রিকেট ফুটবল হকি দৌড় প্রতিযোগিতা লংজাম্প শর্ট জাম্প শটপাট থ্রো জ্যাভলিন থ্রো ইত্যাদি এই সব ইভেন্টগুলিতে অংশগ্রহণ করতে পারে সেই সব খেলোয়াড় যারা যে খেলাটিতে অংশগ্রহণ করবে সেই খেলায় খুব পারদর্শী এবং যার স্বাস্থ্য খুব ভালো এইখানে অনুষ্ঠান দেখতে আসতে পারে সেইখানে স্টেডিয়ামে বা মাঠে সিট ক্যাপাসিটি কেমন সেই অনুযায়ী কোনো অঞ্চলের আবার সেই অঞ্চলের জাতীয় স্তরের মানুষরা যারা গণ্যমান্য তারা এইখানের খেলা দেখতে আসেন এবং তাদের জন্য আলাদা সিট করা থাকে এই সব ইভেন্টগুলিতে অংশগ্রহণ করে যেসব খেলোয়াড় তাদের খেলার ধরণ এসব জাজ করার জন্য জাজও বাইরে থেকে আসে এই সব খেলাগুলিতে অনুষ্ঠিত হয় যে স্টেডিয়ামে সেই স্টেডিয়ামের কাছাকাছি অঞ্চলের মানুষ ও ও লোকজন খেলা দেখতে আসে